ব্যাকরণ আমাদের অনেক কিছু শেখায় যেমন কোথায় কী ভাষা ব্যবহার করেত হবে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হয় বিভি মানে তালব্য শ দন্ত্য স পেট কাটা মূর্ধণ্য ষ এটাকে নিয়ে দন্ত্য ন মূর্ধন্য ণ এটাকে নিয়ে আমরা মুখে বলতে পারি ঠিকই মূর্ধণ্য ষ দন্ত্য স দন্ত্য ন মূর্ধন্য ণ কিন্তু লেখার সময় আমাদের সেখানে খুব অসুবিধের সৃষ্টি হয় আমরা দন্ত্য স জায়গায় তালব্য শ বা মূর্ধণ্য ষ টা ঠিক মতো করে লিখতে পারি না বা দন্ত্য ন মূর্ধন্য ন য় যেটা সবথেকে বেশি অসুবিধা হয় ব্যাকরণ সেটা ঠিক করতে শেখায় ষত্ববিধানে রয়েছে তালব্য শ দন্ত্য স এই জিনিসগুলো আর ণত্ববিধান দন্ত্য ন মূর্ধন্য ণ এই জিনিসগুলো আছে যে জিনিসগুলো ব্যাকরণ থেকে আমরা খুব স্পষ্ট করে জানতে পারবো এবং জানতে পারি এবং সেখান থেকে লিখতে পড়তে আমাদের খুব সুবিধে হয়